ক্রিকেট খেলাটা ভারতে এতই জনপ্রিয় হয়েছে মানে বলার মতো নয় সে বড় উৎসব থেকেও অনেক বড় তাই ক্রিকেটটা ভারতে খুবই জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে তাই অনেক খেলোয়াড় আইপিএল আসলে পরে তারা তো কোনও খুবই আনন্দিত এবং খুবই মাতোয়ারা হয়ে থাকে আইপিএল খেলায় তাই অনেক গরিব প্লেয়াররা তারা অংশগ্রহণ না করতে পারায় রাজ্য সরকার কেন্দ্র সরকার অনেক কিছু বৃত্তি দেয় বিসিসিআই অনেক কিছু বৃত্তি দেয় এইভাবে অনেক গরিব খেলোয়াড়রা এগিয়ে যেতে পেরেছে তাও রাজ্য সরকার কেন্দ্রে সরকার বিসিসিআই এই ভারতের উপরে প্লেয়ারদের জন্য অনেক কিছু আগে বাড়ার চেষ্টা করছে